আমাদের এলাকায় উপজাতীয় অঞ্চলগুলি হলো গোবিন্দোকাটি কালীতলা সাহেবখালি দুলদুলি এই সমস্ত অঞ্চল আমাদের এলাকাতে আছে এবং অঞ্চলে যারা প্রশাসনিক ভূমিকাতে আছেন তাদের চ্যালেন্সের মুখোমুখি হতে হয় বিশেষ করে এলাকায় শিক্ষা সাংস্কৃতিকের উপরে তারা জোর দিয়ে থাকেন যেহেতু বর্তমান সরকারের দিক থেকে স্কুলে মিড ডে মিলের খাবার থেকে শুরু করে জামা জুতো ছাত্র ছাত্রীদের সব কিছু স্কুল থেকে দেওয়া হয় এজন্যে তারা গ্রাম গঞ্জে সবচেয়ে বেশি হারে খোঁজ খবর রাখেন এবং বেশি হারে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা তারা করে থাকেন সর্বোপরি বিষয় হচ্ছে এলাকার রাস্তাঘাটের দিক থেকে তারা অনেকটা এগিয়ে আছেন কাঁচা রাস্তাকে পাকা রাস্তা তৈরি করার থেকে এবাং স্বাস্থ্যর দিক থেকে স্বাস্থ্য সচেতনার দিকে তারা বেশি হারে জোর দেন এবং সবচেয়ে বর্তমানে যেটা ডেঙ্গু মশার কামড় থেকে যেটা হয় সেদিকটাও তারা সবচেয়ে বেশি হারে খেয়াল রাখেন এলাকায় ডোবা বা পচা নর্দমা যে সমস্ত জায়গাগুলো আছে তারা সপ্তাহে দুবার করে সেটাকে স্প্রে করে সেই সব জীবাণুগুলোকে ধ্বংস করার জন্যে কর্মী রেখেছেন প্রতিটি অঞ্চল থেকে আর সবচেয়ে মানুষের কাছে যেটা বেশি হারে বার্তা তারা পৌঁছাতে পৌঁছে দেন সেটা হচ্ছে নিজেকে সচেতন রাখা খাবার সময় বা কোনো খাদ্য খাবার সমায় নিজের হাতটাকে স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্যে করে রাখা এই সমস্ত সংস্কৃতিমূলক অনুষ্ঠান বা শিক্ষণীয় অনুষ্ঠানের দিকে গ্রামের যে সমস্ত প্রশাসনিক ভূমিকায় যারা আছেন বা যে সমস্ত গ্রামের অঞ্চলগুলি আছেন তারা বেশি হারে এলাকাটাকে জোর দিয়ে রেখেছেন যাতে সব দিক থেকে শান্তিপূর্ণভাবে নিজেদের এলাকা সুন্দরভাবে যেন বজায় থাকে